উৎসবের দিনে সাধারণত আমি আমার পরিবারের জন্যে একটু বিশেষ ধরনের রান্না বান্না করি সেগুলো উৎসব বিবেচনায় রান্না আমিষ হবে না নিরামিষ হবে সেটা বিচার করেই রান্না করতে হয় যেমন দুর্গা পুজোর সপ্তমীতে ইলিশ ভাপা পোলাও পনির এই ধরনের রান্না হয় যেমন দুর্গা অষ্টমীতে আবার নিরামিষ রান্না হয় সেদিন লুচি বিশেষ রান্নার মধ্যে লুচি বা কচুরি রান্না করি তার সঙ্গে কুমড়ো আলু ছোলা বাদাম দিয়ে একটা সুন্দর তরকারি হয় আলুর দম হয় সুজির পায়েস হয় বেগুন ভাজা হয় এবং চাটনি সঙ্গে মিষ্টি থাকে মিষ্টিটা আমি বানাই না মিষ্টিটা অবশ্যই কেনার কেনা হয় কালী পুজোর পরে যে ভাই ফোঁটা থাকে সেই ভাই ফোঁটা উৎসবে বোনেরা ভাইদের খাওয়ানোর জন্যে খুব কম করে নাহলেও চার রকমের মাছের রেসিপি থাকে যেমন পাবদা মাছ থাকে ভেটকি মাছের ফ্রাই থাকে কী ভেটকি মাছ পাতুরি হয় চিংড়ি মাছের মালাইকারি হয় এছাড়া সাদা ভাত হয় পাঁচ রকম ভাজা মুগ ডাল হয় নবরত্ন মুগ ডাল পায়েস হয় এদিন নারকেল নাড়ু থাকে এছাড়া পাঁচ রকমের মিষ্টি দিয়ে ভাইকে খাওয়ানোর রেওয়াজ তো উৎসবে সাধারণত এই ধরনের রান্নাগুলোই আমি করি